মনে পড়ে গেল হঠাৎ করে আমাদের ক্লাবের রবীন্দ্র জয়ন্তীই পালিত হচ্ছিল এবং সেখানে আমাকে একটা গান গাইতে বলা হয়েছিল ক্লাবের বন্ধুবান্ধবরা বা যারা শ্রোতা ছিল বেশিরভাগই পরিচিত তো আমার মনে আছে আমি আমি চঞ্চল হে গানটা আমি গেয়েছিলাম রবি ঠাকুরের লেখা আমার অত্যন্ত ভীষণ পছন্দের গানটি এবং গানটি শুনে প্রত্যেকে এতটাই উচ্ছসিত হয়েছিল যে আমাকে বলেছিল আর একবার যদি পারো তো গানটা আরেকবার

ওইটা আমার কাছে একটা বিরাট অভিজ্ঞতা এবং ওটা তে ওটা যে সবাই মন থেকে বলেছিল যেটা বলার কথা একটা হচ্ছে বলছে আরে আর একবার হোক আর একবার হোক সেটাও নয় এটা সবাই একটা যে মন থেকে বলেছিল ভিতর থেকে অন্তর থেকে সেই জায়গাটা আমার কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে